আমি ছোটো থেকেই রান্না করতে খুব ভালোবাসি তখন ঠাকুমা উনোনে যখন রান্না করতো বা চুলাতে আমি কিন্তু দেখে দেখে রান্না করতাম এবং করার চেষ্টা করতাম আনাজ কীভাবে কুটছে এবং একটার পর একটা কীভাবে ভেজে নামিয়ে রেখে তারপর তরকারি করছে সেটা কিন্তু দেখতাম দেখে দেখে যখন আমি বড়ো হলাম তখন কিন্তু নিজেই কিন্তু সে রান্নাগুলো করার চেষ্টা করতাম বেশিরভাগ ঠাকুমাদের রেসিপি আমি মনে রাখতাম এবং একটা কাগজ কলমে লিখেও রেখেছিলাম সেখানটা দেখে দেখেই আমি রান্না করতাম ঠাকুমার হাতের শুক্তো এবং মাংস রান্নাগুলি খুব ভালো ছিলো সেই রেসিপিগুলি কিন্তু এখনো আমি ব্যবহার করি এবং সেগুলি দেখে দেখেই রান্না করি রান্নাটা খেয়ে যখন প্রত্যেকেই বলে হ্যাঁ ভালো হয়েছে তখন আমাকে জিজ্ঞাসা করে তুমি কীভাবে করলে আমি কিন্তু তখন ঠাকুমার সেই পদ্ধতিটা বলি যে ঠাকুমা আগে আনাজগুলিকে ভালো করে ধুয়ে নিতেন তারপর ওটাকে কাটতেন কাটার পর সেটাতে হ্যাঁ নুন তেল হলুদ মশলা মাখিয়ে রাখতেন মাখানোর পর একে একে কিন্তু কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিতেন এটা শুক্তোর ক্ষেত্রে একটা একটার পর ভাজার পর তারপর সে একটি আলাদা রকমের মশলা তৈরি করতেন জিরা লঙ্কা সম্বুরা হ্যাঁ এইভাবে সর্ষে সেটাকে শুকনো খোলায় ভেজে আলাদা করে রেখে দিতেন তারপর সেটা শিলনোড়ায় গুঁড়ো করে ওই শুক্তোর মশলার সঙ্গে ছড়িয়ে দিতেন এভাবে শুক্তো বানাতেন এছাড়াও মাংসর যে রান্নাটা সেটা ঠাকুমা মাংসটাকে ধুয়ে রাখতেন ধোয়ার পর সেটাকে নুন তেল হলুদ মাখিয়ে একটু টক দই মাখিয়ে দিতেন মাখানোর পর কিছুক্ষণ রেখে দিতেন তারপর পেঁয়াজ কুঁচি আদা রসুন বাটা সব এক সঙ্গে মিক্সড করে তেলে ভাজতেন যখন ভাজা হয়ে যেতো তখন মশলা জিরা গুঁড়া লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া দিতেন দেওয়ার পর মাংসগুলোকে তুলে দিতেন মাংসর সঙ্গে আলুও দিতেন দেওয়ার পর কিচ্ছুক্ষণ নাড়তেন নেড়ে যখন কষা হতো কষার পর ঠাকুমা একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতো ছড়ানোর কিছুক্ষণ পর ঠাকুমা সেটা ঢাকা দিয়ে রেখে জল দিয়ে ফুটিয়ে দিতেন এবং নামানোর সময় অল্প একটু ঘি বা গরম মশলা ছড়িয়ে কিন্তু নামিয়ে দিতেন সেই রান্নাগুলো দেখেছি খেয়েছি এবং পরে যখন আমি অন্যদের খাওয়াই তারা কিন্তু প্রত্যেকেই বলে খুব ভালো লাগে এবং তারা জিজ্ঞাসা করলে আমি কিন্তু এই রেসিপিগুলো বলে দিই তাদেরকে